হ্যাঁ বলছি যে আপনাদের হোটেলে তো আমি এসেছি এই মুহূর্তে তা হোটেলের দরজা তো খুলছে না না আপনাদের কাছে নাহয় হোটেলটা বুক করলাম তখন তো আপনারা এসবগুলো বলতে পারতেন এখন এইসব সমস্যাগুলো হচ্ছে আপনারা কেউ এসে দেখছেন না বা ঘরের ভিতরেও অপরিষ্কার এই এখন সময় তো এরকম দরজা নাহয় ঠিক আছে এরকম দরজা আছে তা আপনারা আপনাদের নাম আছে আপনারা যদি আমাদের সাথে এরকম ব্যবহার করেন তাহলে আপনাদের কি নামটা থাকবে হুম হুম আর যে তেই এখন দরজাটাই খুলছে না আর ঘরে দরজাটা ধাঁই করে খুললো আর ঘরের ভিতরে কী অপরিষ্কার একটু বসবো যে এত দূর থেকে এসেছি জার্নি করে তা বসার জায়গাটাই অপরিষ্কার তার মধ্যে হুম হুম হুম